আসানসোল মার্গ শপ থেকে আমি সাতদিন আগে একটা প্লাস্টিকের ডাস্টবিন কিনেছিলাম সেই ডাস্টবিনটি অন্য জায়গায় যেই দাম তার থেকে অনেক কম দামে ছিল এবং খুব ভালো প্লাস্টিকটা বেশ মোটা দেখে মনে হচ্ছিলো অনেকদিন টেকসইও হবে এবং দোকানদার যিনি ছিলেন ওঁর ব্যবহারটাও খুব ভালো ভবিষ্যতে আমি যখনই কোনও কিছু কিনবো তো এই দোকান থেকেই আমি কিনবো এই ধরনের ডাস্টবিন বা অন্যান্য প্লাস্টিকের কোনওরকম জিনিস আর বন্ধুদেরও জানাবো এখান থেকেই নিতে